হ্যাঁ হ্যালো ও আগে বলো তুমি উচ্চ মাধ্যমিকে কী রকম পার্সেন্টেজে নাম্বার পেয়েছ হুম ফিফটি পার্সেন্ট পেয়েছ তুমি কি ও এইটটি পার্সেন্ট আচ্ছা তুমি কী নিয়ে পড়তে চাও বলো যেহেতু তুমি উচ্চ মাধ্যমিকে নাম্বার বলছো এইটটি পার্সেন্ট পেয়েছ ঠিক আছে এখন তো দেখো নানা রকমের স্কলারশিপ চালু হয়েছে তুমি ওই স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লাই করো আর আমিও এখান থেকে প্রশাসন থেকে কিছু ব্যবস্থা করে দেবো তোমার মোটামুটি এই এই ব্যবস্থাগুলো করলে তুমি চালিয়ে নিতে পারবে তো তোমার নিজের পড়াশুনোর খরচ তোমাকে দেখতে হবে না কিন্তু বাকি তোমার খাওয়া দাওয়া এই সমস্ত খরচ চালাতে পারবে তো অবশ্যই পারবে দেখো চাকরি নেই বলেই নয় চাকরি হয়তো কিছু নেই কিন্তু তুমি আরও তো অন্য কিছু আছে তুমি সায়েন্স নিয়ে পড়লে ডাক্তারি নানা রকম নার্সিং এই এই সমস্ত ব্যাপার নিয়ে কাজ করো তাহলে তুমি কাজ শেষ করার পরেই কিছু না কিছু সরকারি নার্সিং হোম এই হসপিটালই বলো বা বেসরকারি নার্সিং হোম বলো ওখানে তুমি কাজ পেয়ে যাবে না আগে গ্র্যাজুয়েশন করার তোমার আর দরকার নতুন করে তোমার যেহেতু এইটটি পার্সেন্ট নাম্বার আছে উচ্চ মাধ্যমিকের পর তুমি এবারে নার্সিংয়ের যে ফর্মটা বেরোবে ওই ফর্মটাতে ফিল আপ করো ফিল আপ করার পর তুমি তারপর আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমার সমস্ত রকম স্কলারশিপের ব্যবস্থা করে দেবো আচ্ছা সে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি পরে আবার আমার যোগাযোগ করবে আমি তোমাকে ঠিক বলে দেবো ঠিক আছে